আমার এলাকায় অনেক ঐতিহ্যবাহী উৎসব হয় যেমন দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো মকর সংক্রান্তি হোলি শিবরাত্রি অনেক কিছুই হয় যেমন দুর্গা পুজোতে আমরা পাঁচটা দিন খুব আনন্দ করি খুব মজা করি বন্ধুবান্ধবদের সাথে পরিবারের সকলের সাথে খুব মজা করি দুর্গা পুজোর এই পাঁচটা দিন আমরা খুব মজা করি অষ্টমীর দিনে অঞ্জলি দিতে যাই শাড়ি পরে বন্ধুদের সাথে ঘুরতে যাই পরিবারের সবাইয়ের সাথে ঠাকুর দেখতে যাই খুব মজা হয় কালী পুজোতে তো সারা দিন আমরা উপোস থাকি রাত্রে পুজো হওয়ার জন্য অনেক রাত্রে আমাদের পুজো হয় তাই আমাদেরকে অনেকক্ষণ উপোস থাকতে হয় কালী পুজোতে অনেক আনন্দ হয় ভাইফোঁটা দিই ভাইদেরকে দাদা ভাইদেরকে ফোঁটা দিই অনেক মজা হয় রাত্রে পুজো হয় অনেক মজা হয় হোলি হোলিতে তো সারা দিন রং মাখা বড়দের ছোটদের সবাইকে রং দেওয়া অনেক আনন্দ হয় আমাদের এখানে ঐতিহ্যবাহী অনুষ্ঠানও অনেক কিছু হয় আমরা অনেক মজা করি সবাই মকর সংক্রান্তিতে মকর সংক্রান্তিতে তো আমরা সারা দিন সকাল থেকে উঠে স্নান করি সকালে উঠে স্নান করি পুজোর পুজোর আয়োজন করি পুজোর আয়োজন করি যেমন ফল কুচানো ফল কুচানো পুজোর অনেক আয়োজন সেই পুজোর আয়োজন করার আয়োজন করি এবং অনেক অনেক ফল অনেক লোক আসে তাদেরকে সব কিছু দেওয়া অনেক আনন্দ করি দুর্গা পুজোতে তো ও অনেক দেশ অনেক অনেক দেশের অনেক জায়গা থেকে অনেক লোক আসে অনেক জায়গা থেকে অনেক লোক এসে একসাথে মিলিত হয় অনেক অনেক অনেকে একসাথে মিলিত হয় এবং অনেকে একসাথে আনন্দ করে অনেক একসাথে আনন্দ করে এটাও খুব ভাল লাগে কালী পুজোতেও অনেক অনেক হয়তো আমাদের এখানে অনেক অনুষ্ঠান হয় খেলাধূলা খেলাধূলা গান বাজনা অনেক অনেক অনুষ্ঠান আয়োজন হয় সেই অনুষ্ঠানেও খুব মজা হয় আমাদের আমাদের এখানে আমাদের এখানে বড়দিনে আমাদের এখানে বড়দিনে আমরা সবাই মিলে কেক কেক কিনি কেক খাই অনেক কিছু হয় শিবরাত্রিতে সারাদিন উপোস থাকি রাত্রে শাড়ি ঠাড়ি পরে শাড়ি ঠাড়ি পরি তারপর মন্দিরে যাই মন্দিরে যেয়েও খুব আনন্দ হয় মন্দিরে যাই তারপর শিবের মাথায় জল ঢালি আবার সেই মন্দিরের প্রসাদ খাই তারপর বাড়ি আসি